কে বলছো আচ্ছা প্রীতি হ্যাঁ আমি মনীষা বলছি হ্যাঁ পুজো দিতে যাবি তো হ্যাঁ উপোস করতে হবে ওখানে মানে যে দিন যাবি তার আগের দিন মানে নিরামিষ খেতে হবে এবং পাঁচ রকম এবং উপোস থাকতে হবে সেই দিন যে দিন যাবি আর পাঁচ রকম ফল পাঁচ মিষ্টি এই সব নিয়ে যেতে হবে আর ওখানে লাইনের ব্যাপার আছে আর ধূপ ধূনো এইগুলো নিয়ে যাবি আর ফুল নিয়ে যাবি ওখানে অঞ্জলি হবে আচ্ছা তোরা কবে যাবি

আচ্ছা ও বাড়ির থেকে বেরি এই ভোরবেলার দিকেই বেরিয়েছিলাম আর এই একটু যেতে যেতে তো টাইম লাগবে অনেকটাই দূর আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে সন্ধ্যার মধ্যেই বাড়ি চলে আসবো আচ্ছা তোরা মানে কবে যাবি আর কাস কার কার সাথে যাবি মানে বাড়ির ও আচ্ছা ফ্যামিলির সাথে না আচ্ছা ঠিক আছে যা রাখছি তাহলে